আমি গুরুনানক স্কুলের এখান থেকে একটা খাবারের অর্ডার দিয়েছি বাদশা রেস্টুরেন্ট থেকে সেখানে আমার খাবারগুলো ছিলো দু প্লেট বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন চাপ ছিলো একটা রুমালি রুটি ছিলো চারটে সঙ্গে কষা চিকেন ছিলো এই হচ্ছে আমার খাবার এগুলো আপনাদের অ্যাপের মাধ্যমে আমি বুক করেছি তো আপনাদের ডেলিভারি বয় আসার কথা যা যে সময়টা দিয়েছিলো সেই সময়টা পার হয়ে গেছে আপনারা কি বলতে পারবেন কতোক্ষণে এই জায়গায় এসে গুরু নানক স্কুলের এখানে আসতে পারবেন